হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি শ্যামাপদ রায় বলছি বলুন দাদা কি জানতে চান হ্যাঁ দাদা আপনি ঠিকই শুনেছেন আমি আমার ক্ষুদ্র সামর্থ্য থেকে যতটুকু করা যায় চেষ্টা করছি হ্যাঁ তো আমার একটা সোসাইটিও আছে এরকম যেখানে দুঃস্থ ছেলেমেয়েদেরকে পড়াশোনার আমি সুযোগ সুবিধা করে দিই হ্যাঁ আপনি এটা ঠিকই শুনেছেন হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন যে আমার এই সোসাইটিটা যখন প্রথমে চালু করি তখন আমার রেজিস্ট্রেশন ছিল না আমি লোকালের কিছু ছেলেমেয়েদেরকে নিয়েই এটা চালু করেছিলাম তো পরবর্তীকালে দুহাজার এক সালের পর থেকে আমার এই সোসাইটিটা সরকারি অনুমোদন পায় এবং আমার এখন সার্টিফিকেটও আছে গভমেন্ট অনুমোদিত সার্টিফিকেট আছে যার ফলে আমরা সরকারি সুযোগ সুবিধা যেগুলো আছে সেইগুলো তো আমরা পাই না আমরা কিছু বেসরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকি হ্যাঁ এবং বাকিটা আমি পুরোপুরি আমার ক্ষুদ্র সামর্থ্য থেকেই চালাই না দাদা সেইভাবে তো আমি জানি না আপনার যদি কিছু জানা থাকে হ্যাঁ কিভাবে কি করতে হয় আর এতে কি সরকারি সাহায্য মেলে অতটা তো আমি ঠিকঠাকভাবে আমি ওটা জানি না হ্যাঁ আপনার কি মনে হয় আপনার যদি সরকারি সুযোগ সুবিধা পেতাম আমার হয়তো আরও বাড়ানো যেত এবং আরও বিভিন্ন দিকে বিভিন্নরকম ছেলেমেয়েদেরকে ধরুন বিধবা যে সমস্ত মেয়েরা আছে তাদের খুবই গরীব যে সমস্ত ছেলেমেয়েরা আছে যারা বিদেশে পড়াশুনো করতে যায় হ্যাঁ তাদের ক্ষেত্রে বিভিন্নরকম সমস্যা থাকে আমি ভেবেছি পরবর্তীকালে তাদেরকে সাহায্য করব কিন্তু আমার এই ক্ষুদ্র সামর্থ্য থেকে কুলায় না বা পেরে উঠি না আমি তো আপনি কি কোনোরকমভাবে যদি আমাকে হেল্প করতে পারেন এই সম্বন্ধে হুম তাহলে খুব উপকৃত হই আমার এইখানে বলতে দাদা আমি একটা প্রাইমারি স্কুলের মতো স্কুল খুলেছি হ্যাঁ যেখানে ধরুন এখানকার গ্রামের কিছু বেকার ছেলেমেয়েদেরকে টাকাপয়সা অল্প ক্ষুদ্র সামর্থ্য থেকে যেটুকু সম্ভব হয় টাকাপয়সা দিয়ে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিই এইখানে যে সমস্ত ছেলেরা স্কুলে যায় না হ্যাঁ তাদেরকে নিয়ে এসে আমি সাধারণত ভর্তি করি এবং যে সমস্ত মহিলারা ডিভোর্স হয়ে গেছে বাড়িতে শ্বশুর বাড়িতে এসে আছে তাদেরকেও আমি সুযোগ করে দিই পড়াশোনার যাতে তারা চালিয়ে যেতে পারে দূর শিক্ষাটা যাতে করতে পারে সে সমস্ত সুযোগগুলো করে দিই এবং গ্রামের মহিলাদেরকে নিয়ে একটা প্রকল্প আছে যেখানে ওরা সেইখানে বসে কিছু সেলাই মেশিন আছে আমার হ্যাঁ এইখানে কিছু আমার আছে সেইখানে ওরা সেলাইগুলো শেখে আমিই শেখাই এবং আমাদের আরেকজন শিক্ষক মহাশয় আছেন তিনি সেলাইগুলো শেখান এবং কিছু সফট টয়েস বানানো হয় আমাদের এইখানে কিভাবে বানানো বানাতে হয় সেগুলো আমরা এখানে শিখিয়ে দিই হ্যাঁ তারপরে ওরা ব্যবসার সঙ্গে তারা ওই হাতের ছোটো ছোটো কাজ করে হ্যাঁ তারপরে ওরা ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে এগুলো গ্রামের ছোটখাটো দোকানে ওরা বিক্রি করে এছাড়াও আমরা ধূপ তৈরি করাই বুঝলেন এখানে আমরা মেটিরিয়াল সমস্ত কিছু বাইরে থেকে কিনে নিয়ে আসি নিয়ে এসে ওঁদেরকে দিই ওঁরা সেই ধূপ বানানোর পরে সেগুলো আমরা বাজারজাত করি এখানকার লোকেদেরকে দিই তার যে প্রফিটটা হয় সেই প্রফিট থেকেই ওঁদের সব কিছু সান্মাসিক বেতনের মতো যেটা থাকে সেটা ওরা পায় এই প্রকল্পগুলোই আপাতত আমার চলছে

হ্যাঁ দাদা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগল হ্যাঁ তো আমরাও চাইব যে পরবর্তীকালে যদি আপনি আমাদের এইখানে আসেন কিছুটা সময় দেন দেখে এইখানকার যে সমস্ত হ্যাঁ ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের যদি ছবিটা সরকারের কাছে পৌঁছে দেওয়া যায় তাদের যে চিত্রটা হ্যাঁ দারিদ্রতার যে অবস্থাটা এই গ্রাম খুবই অনুন্নত গ্রাম যেখানে সরকারি সুযোগ সুবিধা ঠিকঠাকভাবে পৌঁছায় না হ্যাঁ তো সেইখান থেকে যদি সরকারি সুযোগ সুবিধা পায় এই ছেলেগুলো হ্যাঁ তাহলে আমার মনে হয় আমাদের গ্রাম উপকৃত হবে আমরাও উপকৃত হব তো আপনাকে ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনি পরবর্তীকালে যদি সময় হয় চেষ্টা করে দেখবেন একটু যদি এইখানে এসে তাদের ছবিটা সরকারের কাছে বা তাদের চিত্রটা সরকারের কাছে পৌঁছে দেওয়া যায় হাঁ ঠিক আছে হ্যাঁ নমস্কার দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ হুম হুম নমস্কার